হ্যালো হ্যাঁ দিদি আমি বলছিলাম আপনি আদ্রা থেকে বলছেন তো হ্যাঁ আমি পুরুলিয়া থেকে বলছি আপনাদের কাস্টমার বলছিলাম আমার যে মালগুলো আপনাদের কাছে বলা ছিলো সেই মালগুলো কি রেডি হয়ে গেছে তাহলে আমি নিতে যেতাম সামনেই তো পুজোর বাজার আমি তাহলে ভাবছিলাম কালকেই যাবো বুঝলেন কালকে মোটামুটি ওই ধরুন সাড়ে বারোটা একটা নাগাদ আমি পৌঁছে যাবো আপনার কি সব মাল একদম প্যাক করা হয়ে গেছে ও আর বলছিলাম যে সেই যে ব্লাউজগুলো দিতে বলেছিলাম সেই ব্লাউজগুলো আপনি দিয়ে দিয়েছেন তো নতুন যে ব্লাউজগুলো এসেছিলো ও হ্যাঁ তাহলে আপনি পুরো ভালো করে সিল করে দেবেন না আমি গিয়ে একবার দেখে নেবো ঠিকঠাক করে যে ঠিকঠাক লাগছে কিনা তারপর তখন আমি ওখানে আপনাদের যে আরও লোকরা রয়েছে তাদেরকে দিয়ে একটু বাঁধা করাবেন আমি অবশ্য নিজের গাড়ি নিয়েই যাবো ওটাতে করেই নিয়ে আসবো বুঝলেন

আপনার সাথে তো আমার কথা হয়ে গিয়েছিলো যে আপনি সাত পার্সেন্ট ডিসকাউন্টে আমাকে দেবেন দেখুন দেখুন কম করে একটু দিয়ে দেবেন বুঝতেই পারছেন আপনিও আমাকে তো অনেকদিনের আপনার কাস্টমার অনেকদিন ধরেই আপনাদের দোকানে জিনিস নেওয়া আর কি সেই জন্যেই বলছি দেখবেন একটু চেষ্টা করে হ্যাঁ আমার একটু সমস্যা হয়ে গিয়েছিলো বাড়িতে সেই জন্য আমি যেতে পারিনি সময়মতো একটু সমস্যা হয়েছিলো তাই আর কি ও দেখবেন যতটা কম করা যায় আর কি কি বলবো আমি আর বলুন হ্যাঁ আর বলছিলাম যে পুজোর আগে কি আর আপনার মাল আসবে আচ্ছা কালকে গিয়ে কি তাহলে আমি বাকিটা দেখে নেবো আপনার কি ওই মালগুলো খোলা হয়ে গেছে তাহলে কিছু যদি নতুন আরও ভালো লাগতো তাহলে নিয়ে নিতাম হুম সেটাই বলছি তাহলে আমার ভালো হতো একবারে নিয়ে নেওয়া হয়ে যেত আর তাহলে পরে আমাকে যেতে হতো না

আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকে যাচ্ছি দেখা হচ্ছে কালকে কেমন আচ্ছা ঠিক আছে